ছটা ঋতুর মধ্যে আমাকে সবথেকে ভালো লাগে শীতকাল শীতকালটা কেন ভালো লাগে শীতকালে পরিবেশটা খুব ভালো লাগে আকাশে রোদটা খুব সুন্দর লাগে তুমি সারাদিন রোদে বসে থাক তাতে কিছু অসুবিধা নেই তারপরে শীতকালে তুমি রান্না করো যাই রান্না করো সেটাও তোমার খেতে সবথেকে ভালো লাগে শীতকালটা কেন ভালো লাগে শীতকালে তুমি ঘন্টা ঘন্টা ফাঁকে বসে থাক রোদে রোদ্দুেরে তাতে তোমার শরীরে কোনও কিছু খারাপ হয় না শীতকালে সবথেকে বাজারে অনেক রকম সবজি পাওয়া যায় যেমন সবকিছু সবজি পাওয়া যায় অনেক কিছু ফুলও পাওয়া যায় যেমন সবকিছু ফুলের মধ্যে যেমন পদ্মফুল আছে সেটা বাদ দাও কিন্তু সবজির মধ্যে তুমি ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু ভালো লাগে বাজারে যেমন মাছও তুমি অনেক রকম পাবে মাছটা যেমন সমুদ্রের মাছও অনেক রকম আছে যেমন ইলিশ মাছ পাবদা মাছ এই সব গাদা মাছ আছে সেটা বাদ দাও কিন্তু শীতকালে আমাকে ভালো লাগে কারণ শীতকালে কোথাও বেড়াতে গেলে সেইখানে মুডটা আলাদা রকম লাগে শীতকালের ব্যাপারে কোনও কিছু তো বলাই যাবে না শীতকালটা সবথেকে ভালো লাগে শীতকালে যতই ঠাণ্ডা হোক কিন্তু তার পরিবেশটা আলাদা সামান্য একটা বেড়াতে গেলে সেখানে যদি পাতা চারটে কুড়িয়ে যদি আগুন জ্বালায় সেখানে বসে থাকো সেইটাও আলাদা ভালো লাগে কিন্তু অন্য অন্য কালগুলোতে একদম ভালো লাগে না শীতকালে তুমি যেথায় যাও বাড়িতে থাকো একটু গায়ে চাপা নিতে হয় কিন্তু শীতকালে সবথেকে ভালো লাগে অন্য দিন অন্য কোনও কিছু আমাকে একদম ভালো লাগে না শীতকালে তুমি ঘুরতে গেলে কোথাও পার্কে যাও তোমাকে একটু চাপা নিয়ে যেতে হয় কিন্তু তোমার শরীর মন সবকিছুই ভালো লাগে এছাড়া কোনওদিনই কোনও কিছুই ভালো লাগে না শীতকালে খেয়েও শান্তি সবকিছুতে ভালো লাগে